আমি যখন প্রথম শ্রেণীতে পড়ি তখন থেকেই আঁকা শিখেছি মোটামোটি সাত বছর আঁকা শিখেছি এখনো সময় পেলে টুকটাক আঁকা আঁকি করি তো আঁকা আঁকির ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ব্যাপার হলো ভালো জলরঙ করা আমি খুব ছোটো থেকে যেহেতু আঁকা শিখেছি তাই আমার জলরঙের প্রতি ভীষণ টান রয়েছে কিন্তু এক্ষেত্রেও ঠিকঠাকভাবে আমি রঙ তুলি ব্যবহার করে জলরঙ করতে পারি না এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এটা কাটিয়ে ওঠার জন্য আমাকে প্রচুর অনুশীলন করতে হবে আশা করি কোনো না কোনো দিন আমি জলরঙ ব্যবহার করে ভালো ছবি আঁকতে পারবো আর আঁকার ক্ষেত্রে যেটা আমার দুর্বলতা সেটা হল মানুষের অবয়ব আমি মুখায়ব আঁকতে খুব ভালোবাসি কিন্তু সেটা কখনো পুরোপুরি সঠিক হয়ে ওঠেনা এক্ষেত্রে আমার গভীর অনুশীলন দরকার বলে আমি মনে করি আশা করি চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে আমি একদিন না একদিন ঠিক আমার মনের মতো ছবি আঁকতে পারবো